হ্যালো হ্যাঁ জি এস নার জি এস নার্সিং সেন্টার আচ্ছা বলছিলাম আমি একটা ক্যান্ডিডেট ভর্তি করতাম কিন্তু ভর্তি ফিস কতো আছে আচ্ছা কিন্তু এটা কি অনলাইনে করা যায় না ও অনলাই হ্যাঁ তো এটা যোগাযোগটা কীরকম না না আর এইটা একটা রাস্তা রোড পারমিশান যদি চট করে পাওয়া যায় তাহলে ভালো হবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ সে তো আবে ওখানে হোস্টেল আছে হোস্টেল আছে বাহ খাওয়া দাওয়া ভালো আমার একটা ও ক্যান্ডিডেট আছে হ্যাঁ তা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এ খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো আছে ও এটা কী ওই ঠিক আছে একবার একবার যোগাযোগ করবো হ্যাঁ হ্যাঁ যাবো এক দিন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে